হ্যালো আমার দোকানে মোটামুটি জ্বরের পায়খানার মাথা ব্যথার আর মানে সর্বরোগের ওষুধই আমার দোকানে আছে কেন আপনার কী ওষুধ প্রয়োজন আছে ও হ্যাঁ অবশ্যই দেওয়া যাবে আপনি চলে আসুন তো আপনি কোনো গাড়িতে করে চলে আসুন ওষুধ তো আর বাড়িতে গিয়ে দেওয়া যায় না আপনি কোথা থেকে বলছেন হুম আগে আপনি আসুন নয় কারও পাঠান যা খুশি করুন যদি বাড়িতে লোক থাকে তাহলে কাউকে পাঠিয়ে দিন হ্যাঁ অবশ্যই হুম হুম আপনার যা চাই এভরিথিং পাওয়া যাবে হয় কাউকে পাঠিয়ে দিন নয় নিজে চলে আসুন কটার দিকে আসবেন ঠিক আছে